আমি একদিন অনেকজন মিলে ঘুরতে গিয়েছিলাম জঙ্গলের দিকে আমার খুব ভালো লাগে এইসব পাখি নতুন নতুন পাখি সুন্দর পাখি দেখতে খুবই ভালো লাগে এই জন্য সবাই মিলে আমরা গ্রামে জঙ্গলের দিকে ঘুত্তে গিয়েছিলাম দেখলাম জঙ্গলের পাশে অনেক সুন্দর সুন্দর পাখি বসে আছে তার পরে আমি দেখে খুব মজা পেলাম সবাইকে দেখালাম যে দেখ না ওই পাখিটা কী সুন্দর দেখাচ্ছে যা না আমার ফোনটা একটু নিয়ে আয় না আমি ফটো তুলব আমি আবার আমার বান্ধবীদের বললাম সামনে যাস না পাখিটা উড়ে পালাবে এই জন্য আমি গাছের পাড়ে এক সাইড থেকে ফটো তুলছি খুব মজা পাচ্ছি অনেক ফটো তুলেছি তুলে সেইসব ফটো আমি বাড়িতে বসে বসে দেখতাম ভিডিওও করেছিলাম সেইসব ভিডিও দেখতাম খুব মজা পেতাম পাখি দেখার জন্য আমি মাঠে এখানে ওখানে যেতাম বিকালে করে দেখি আরও সুন্দর সুন্দর পাখি দেখলেই আমি ফটো তুলে নিতাম খুব মজা লাগত সেই সব ফটো পরে দেখলে